বর্তমান সময়ের সাথে সাথে নারীদের যে ভুমিকা পালন হয়েছে বা আগের সমাজে হতো কি মহিলারা বা নারীরা বেশি শিক্ষিত হতো না মানে সেই তারা একটা পরিবেশের সীমার গন্ডির মধ্যে আটকে থাকতো বর্তমান সময়ে আমাদের সরকারের নানারকম সহযোগীতায় নানারকম প্রকল্পের সুবিধার্থে নারীরা পড়াশোনার জগতে বেরিয়ে আসছে নানারকম নানারকম জগতের সঙ্গে মেলবন্ধন ঘটাচ্ছে ফলে তাদের মধ্যে যে কুসংস্কারগুলো ছিলো সেগুলোর থেকে তারা মুক্ত পাচ্ছে এবং তারা উচ্চশিক্ষার জন্য নানারকম জায়গায় যেতে পারছে এবং উচ্চশিক্ষা যাওয়ার জন্য তারা পরিবেশের ভাল খারাপ নানা বিচার নিজেদের বিচার সম্পর্কে বিবেচনা করতে পারছে এই যে একটা নারীদের মধ্যে ব্যাপার ছিলো তাদের জোরজবরদস্তি কোনো বিবাহ দেওয়া বা কোনো জায়গায় নিয়ে যাওয়া সেই জোরজবরদস্তি করা কিন্তু যারা বর্তমানে শিক্ষা জগতের তাদের মধ্যে প্রবেশের মধ্যে তারা এই বুঝতে পারছে এবং তারা নিজেদের সিন্ধান্ত নিজেরা নিতে পারছে এবং নানারকম চাকরি সুত্রে বা প্রাচীনের তুলনায় বর্তমানে এখন কোনো যত প্রতিযোগীতামূলক শিক্ষা দেখা যাচ্ছে বর্তমান যুগে এক দুই যে প্রথম এক দুই তিন সারিতে বেশিরভাগ সময়ে মহিলারা বা নারীরা সে স্থান অধিকার করছে তাহলে বর্তমান যুগে বোঝা যাচ্ছে যে নারীরা প্রাচীন যুগের তুলনায় বর্তমানে নানারকম সুযোগ সুবিধার জন্য তারা এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও এগিয়ে চলবে এই পরিবর্তন হয়েছে